রাজ্যের ইতিহাস এবং সাংস্কৃতি সম্পর্কে আরও জানতে আগ্রহী দর্শনার্থীদের জন্য কিছু বিকল্প হল মন্দির যেমন কলকাতার দক্ষিণেশ্বর কালীঘাট তাছাড়া রয়েছে নদীয়ার ইস্কন এবং মায়াপুর তাছাড়া রয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় কাশীপুরের রাজবাড়ি বোলপুরের শান্তিনিকেতন বিশ্বভারতী এছাড়াও রয়েছে কলকাতার জাদুঘর আলিপুর চিড়িয়াখানা সল্টলেক রবীন্দ্র সরোবর বিশেষভাবে উল্লেখযোগ্য প্রভৃতি স্থানগুলি একটি সাংস্কৃতিক প্রদর্শন করার জন্য কেন্দ্রীয় স্থান এছাড়া রয়েছে কালিম্পং শহরের কোলাহল থেকে দূরে কালিম্পং পশ্চিমবঙ্গের একটি বিচিত্র শহর যা প্রকৃতি আরামদায়ক পদাচারনা দুঃসাহসিক কার্যকলাপ এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে এই শহরে চার হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত যার রাজকীয় হিমালয় এবং শ্বাসরুদ্ধকর তিস্তা নদীকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গের এই পর্যটন স্থানটি সম্প্রতি পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে পাখি দেখার পাশাপাশি অত্যাশ্চর্য দৃশ্য সুন্দর মঠ অন্বিষ্ঠন এবং স্থায়ী ট্রেক করার কারণে এছাড়া এছাড়া রয়েছে সুন্দরবন দীর্ঘ সময়ের জন্য পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত পর্যটন শিল্পগুলির মধ্যে হল সুন্দরবন জাতীয় উদ্যান বৃহত্তম ম্যানগ্রোভ বন সারা বিশ্বে দিন দিন বন্যপ্রাণীর উৎসাহীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়াও একটি হিসেবের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পার্কটি প্রায় চারশোটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং অন্যান্য বিপন্ন প্রজাতি যেমন মনহা কুমীর এবং গঙ্গা নদীর ডলফিনের অবস্থান বন্যপ্রাণী প্রেমিদের জন্য এটি একটি স্বর্গ মানুষ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এই নদীর তীরে বাঘের সূর্যস্নানের দৃশ্য দেখতে পারে এছাড়া রয়েছে হুগলী পোর্তুগিজ ফরাসি এবং ডাচ সংস্কৃতদের দ্বারা অত্যন্ত প্রভাবিত হুগলী বিভিন্ন কারণে পর্যটকদের কাছ থেকে একটি অপ্রতিরোধ প্রতিক্রিয়া পায় দেবী সারদা এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাসস্থান হওয়ায় স্থানটি পবিত্র ও তাৎপর্য রয়েছে পশ্চিমবঙ্গের এই পর্যটন স্থানটি হরিণ পার্ক শ্রী রামকৃষ্ণ মঠ হুগলী ইমামবাড়া ভদ্রেশ্বর মন্দির এবং শ্রীরামপুরের মত অনেক আকর্ষণীয় গন্তব্যের জন্য খোলা এই স্থানগুলি রাজ্যে ঘুরে দেখার জন্য কিছু বিকল্পনীয় স্থান